পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় উদ্যোগগুলোর মধ্যে প্রথম উদ্যোগ হল নির্মল বাংলা এখানেতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শৌচাগার স্থাপণ করা হয়েছে দ্বিতীয় হল প্লাস্টিক বর্জন তো সরকার বিভিন্ন র্যালির মাধ্যমে জানিয়েছেন যে প্লাস্টিক বর্জন করতে হবে এবং প্লাস্টিকগুলোকে যত্রতত্র না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে তৃতীয় নম্বর হল দুয়ারে সরকার যেগুলো মানুষ ভীষণভাবে উপকার পেয়েছে সেখানে দুয়ারের রেশন দুয়ারে লক্ষ্মীর ভান্ডার তারপরে স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠীটা হচ্ছে ভীষণভাবে উদ্যোগ ফেলেছে মহিলাদের জন্য মহিলারা দশজন করে সদস্য নিয়ে একটা আলোচনা সভা তৈরি করেন সেখানে আমরা যাই যেয়ে মানুষের কি সুবিধা অসুবিধা সেগুলো আমরা তাদেরকে বোঝাই তাদেরকে ব্যাখ্যা করি কীভাবে সমাধান করতে হবে তো আমাদের এইসব বিভিন্ন উদ্যোগগুলো নিয়ে নিয়ে আমরা কাজ করি আর মৌমনি গ্রামে আমাদের ক্ষুদিরাম বোসের জন্মস্থান ভীষণভাবে পালন করা হয়